আগে গ্রামের মানুষ খেলাধুলো নিয়ে বেশি আগ্রহী ছিলো না এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে মানুষ খেলার প্রতি আগ্রহী হয়ে পড়ছে এখন যেমন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ খেলা দেখছে মানুষ ততো খেলার প্রতি আগ্রহ বা আকর্ষণ বোধ করচ্ছেন যেমন খেলা দেখা যেমন কিছু দিন আগে বিশ্বকাপ হলো মানুষ খেলা দেখলো তাছারা ফুটবল বিশ্বকাপ বিভিন্ন খেলা হয় মানুষ সেগুলো দেখে এবং খেলা দেখে তারা আগ্রহী হয়ে তাদের ছেলেদেরকে খেলায় পাঠায় বা বিভিন্ন জাগায় প্র্যাকটিসে নিয়ে যায় যেমন গ্রামের এখনও মানে এমনও মানুষ আছে গ্রামে যারা গ্রাম থেকে যার ছেলেকে প্র্যাকটিসে নিয়ে যায় কলকাতাতে এবং কলকাতায় নিয়ে তারা প্র্যাকটিস করে এবং অনেক ছেলেই গ্রামের অনেক ছেলেই গিয়ে কলকাতায় খেলছে এবং ভালো ভালো জায়গায় খেলছে এবং খেলার খেলার থেকে অনেকেই আবার চাকরি পেয়েছে যেমন ডিফেন্স লাইনে চাকরি পেয়ে পেয়েছে অনেকেই বিভিন্ন জায়গায় চাকরি পেয়েছে খেলার থেকে এই জন্যে মানুষ দেখে খেলার প্রতি আগ্রহ হচ্ছে এবং খেলাটাকে ভালোবাসছে এবং তাদের ছেলে মেয়েকে খেলার দিকে আগ্রহী করে তুলছে